নির্বাচনের সময় আমি অনেক সমস্যার সন্মুখীন হয়েছি তার কারণ আমরা যখন মানে বুথে যখন যাচ্ছি ভোট দিতে কারণ আমি অন্য পার্টি করি আর এখন সরকার অন্য পার্টির আর আমি যখন বুথে যখন যাচ্ছি ভোট দিতে তখন ওখানকার যে স্থানীয় গুন্ডারা আছে মানে স্থানীয় নেতারা আছে তারা আমাকে আটকায় এবার আবার আমাকে অনেক মারধর করে প্লাস আমাকে বলে তুই যাবি না যে গেলে তোর অনেক সমস্যা হবে ফ্যমিলিকে ফ্যামিলির ক্ষতি করে দেবে অনেক রকম কিছু আমাকে বলেছিলো এবার তার মধ্যেও হ্যাঁ এবার আমি একটু ভয় পেয়েছিলাম কিছু তো করার নেই কারণ এটা জীবন সংশয়ের ব্যাপার আছে আমি ভয় পেয়েছিলাম আর আমাদের এখানকার যে নেতারা আছে তারাও ভালো না মূর্খ নেতা তারা খুব একটা ভালো না আর ভোট কারচুপি তো অনেকই হয়েছে ছাপ্পা ভোট তো অনেকই পড়েছে এবার কিছু তো করার নেই এবার ওদের সরকার ওরা এখন ছাপ্পা ভোট দেবে তাতে তো আমাদের কিছু বলার নেই এবার আমরা যদি বলতে যাই তখন আমাদেরকে মারধর করবে ভয় দেখাবে বাড়ির ফ্যামিলির অনেক ক্ষতি করে দেবে আরো অনেক নানান নানান অনেক ব্যাপার আছে এবার এইস এইসব সম্মুখীন হয়েছি সমস্যা সম্মুখীন হয়েছি কি করবো কিছু তো করার নেই আমরা এখন নিরুপায় আর আমি সরকারের কাছে আমার একটাই অনুরোধ যাতে এরকম জিনিসটা যাতে না করে কোনো ছাপ্পা ভোট বা এরকম গুন্ডা গাদ্দি এরকম যেন না করে কারণ যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা নিজেই জিতুন না ওরকম ছাপ্পা ভোট দিয়ে তো আর কোনো কিছু জেতা যায় না আর এরকম ছাপ্পা হলে তাহলে তো আপনারারাই জিতবেন সরকার যদি না পাল্টায় তাহলে এই ভোট করে লাভ আছে আর ভোট করবে শান্তিভাবে করবে আর ভোট হলো সবার দেওয়ার অধিকার ভোট ভোট জিনিসটা হলো একটা গণতান্ত্রিক অধিকার সবার দেওয়ার তাই জন্য সবাই যাতে ভোটটা দিতে পারে একটু সেই দিকে একটু নজর রাখুন ব্যাস আর কিছু না আর এই যে গুণ্ডামি যেটা করছে লোককে মারধর করছে একটু সেই দিকটা একটু নজর রাখুন যাতে লোকজনকে মারধর না করে কারণ সবারই তো মা বোন আছে ঘরে এবার যদি আজকে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তার মা টা তার ছেলেকে হারাবে আর বউ হারাবে তার স্বামীকে এই জিনিসটা একটু দেখুন যাতে কোনো মারধর না হয় কারণ যে আজকে মারছে তারও তো ঘরে মা বোন আছে তারপরে বউ আছে তাকেও যদি কেউ এরকম করে মারতো তখন তার কিরকম হতো একটু এই জিনিসটা একটু দেখুন যাতে যাতে কোনো গুন্ডামি না হয় আর যাতে ভোট কারচুপি না হয় ছাপ্পা ভোট যেন না হয় যদি ক্ষমতা থাকে তাহলে লড়ে জিতুন